পশ্চিম বর্ধমান জেলার প্রধান শিল্পকেন্দ্র বলা যেতে পারে ইসকো অর্থাৎ ইস্পাত শিল্প কারখানা এছাড়াও বিভিন্ন কয়লা উত্তোলন কেন্দ্র রয়েছে যেগুলি এখানকার শিল্প অঞ্চলকে আরও বেশি উন্নত করতে সাহায্য করেছে